আমার প্রিয় বিষয়বস্তুগুলি হলো যেমন ব্যোমকেশ বক্সী ভূতের গল্পের বই ঠাকুমার ঝুলি এসব নানান বই পড়েছি হয়েছি এখন সাম সারা জীবন একই গল্পের বই পড়ে তো আর ইয়ে হয় না দি যত দিয়ে চেঞ্জ হচ্ছে একই গল্পের বই পড়লে মানুষের একই ইয়েতে পড়ে একঘেয়ে হয়ে যাবে ওই জন্য আস্তে আস্তে মাঝে মাঝে চেঞ্জ করে অন্য গল্পের বই পড়ি আর যেটা যখন একটু ভালো লাগে এটা চেঞ্জ করে ওটা পড়ি সবসময় একই বই পড়লে একঘেয়ে হয়ে যাবে ওই ওই চেঞ্জ করে করে পড়ি এই কিন্তু সাম্প্রতিক বই পড়েছি ভূতের বই গল্পের বই পড়ছি এখনও পড়ে যাচ্ছি ওটাই ভালো লাগে ভূতের গল্পের বইটা পড়তে